যারা নতুন নতুন বাগান করছে তারা মানে রোজ বাগানকে পরিষ্কার করে নিতে হবে আর যদি শুকনো পাতা যদি পড়ে থাকে তাহলে সেগুলো তুলে নিতে হবে কোনো ডালপালা যদি অনেক বেশি বড়ো হয়ে গেলে সেটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে আর প্রতিদিন দুবার করে বাগানে জল দিতে হবে মাসে একবার নাহলেও সারও দিতে হবে অনেক বেশি ভালো করে যত্ন নিতে হবে বাগানের সমস্ত কিছুর মানে ভালো করে দেখে নিতে হবে কোথায় কি ওষুধ লাগবে বাগানে বাগানে ওষুধও দিতে হবে পোকা মাকড়কে মারার জন্য সার দিতে হবে যাতে ভালো করে মানে বাগানটা পরিষ্কার থাকুক তাতে ভালো যে শস্যগুলো থাকবে সেগুলো যেন খারাপ না হোক তার দিকেও নজর রাখতে হবে এবং বাগানকে রোজ পরিষ্কারও করতে হবে ভালো করে আর বাগানে মানে রোজ সার দিয়ে সেরকম শস্যকে ভালো রাখতে হবে